এখানকার প্রধান সামাজিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গা পুজো এবং কালী পুজো এছাড়াও নবদ্বীপের রাস এবং কৃষ্ণনগর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এটি বাংলার প্রাচীন ঐতিহ্যশালী জনপ্রিয় উৎসব পুরুলিয়ার ছৌ নাচ ও আদিবাসীদের টুসু পরব করম পব বাঁদর পার্বণ আঞ্চলিকভাবে জনপ্রিয় সর্বজনীন উৎসবের মধ্য পয়লা বৈশাখ প্রধান গ্রামাঞ্চলে নবান্ন পৌষ পার্বণ ইত্যাদি লোকজন উৎসবে প্রচলন রয়েছে এছাড়া স্বাধীনতা দিবস প্রজাতন্ত দিবস এবং ভাষা আন্দোলনের স্মরণে একুশে ফেব্রুয়ারি পালিত হয় এছাড়াও ইসলাম ধর্মাবলম্বীদের ঈদ বৌদ্ধ ধর্মদের প্রধান উৎসব বুদ্ধ পূর্ণিমা এবং খ্রিস্টানদের বড়দিন এবং প্রচলন আছে কলিকাতায় দুর্গা পূজা উদ্দীপনা এদেশের সব উৎসবের কে ছাড়িয়ে যায় ক্রিকেট ও ফুটবল বাংলার জনপ্রিয়তা খেলা হকি বাংলার জাতীয় খেলা অন্যান্য খেলার মধ্যে কবাডি হ্যান্ড বল সাঁতার এবং দাবা উল্লেখযোগ্য এস যাবত দুই জন বাঙালি দিব্যেন্দু বড়ুয়া এবং সূর্য শেখর গাঙ্গুলি দাবার আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেছে সৌরভ গাঙ্গুলি বাংলার ক্রিকেটের অন্যতম মুখ একই সঙ্গে ভারতীয় ক্রিকেটের সেরা অধিনায়ক